চিত্রায়িত ধর্মীয় গানের কথা যদি আপনি বলতে চান আমি এরা কিন্তু যেহেতু বাঙালি সত্যি কথা আমাদের এই হরিনামটা খুব পছন্দ এবারে ধরুন আমাদের আশেপাশে যেখানে কোনো গান তো অনেক রকম আছে পালাগান করে কেউ কেউ গাজন গান করে কিন্তু তার মধ্যে আমার কিন্তু হরিনামটা সবথেকে প্রিয় যদি বলেন কেন ধরুন আমাদের আশেপাশে গ্রামে বেশিরভাগ সময়ে এই মাঘ ফাল্গুন মাস এলে চারিদিকে সব হরিনাম হয় আমরা শুনতে যাই তার মধ্যে ধরুন হয়তো এই প্রদীপ পাল অদিতি মুন্সি উত্তম মণ্ডল শম্পা গোস্বামী আরও কত বলব প্রচুর রয়েছে তার মধ্যে ধরুন আমরা হয়তো যেগুলো বেশি পছন্দ করি কেন যদি যদি বলেন যে কেন পছন্দ করেন এরা কী বলুন তো এরা সব বেশিরভাগ পৌরাণিক পালা গায় এরা সেই আদিম যুগের ধরুন সেই রাম লক্ষ্মণ সীতা তার পরে ধরুন আপনার সমস্ত ঠাকুর দেবতা সেইগুলোকে তুলে নিয়ে এসে সেই পালাগুলোকে তারা যেরকমভাবে বিস্তারিত আলোচনা করে বা আমাদের মাদ্য আমাদের কাছে গানের মাধ্যমে সংস্কৃতির মাধ্যমে যেগুলো আমাদের কাছে বলে সেইগুলো আমাদের কাছে যেন মনে হচ্ছে আমরা সেই পুরনো যুগে আবার ফিরে গিয়েছি যার জন্যে আমাদের ওই ও হরিনামটাই আমাদের বেশি পছন্দ